আজ খুব বৃষ্টি হচ্ছিলো চারিদিকে তাই ভেবেছিলাম সবাই মিলে খেতে যাবো রেস্তোরাঁতে কিন্তু এতো বৃষ্টি যে কোনো অটো বা টোটো পাইনি তাই ভাবলাম বাড়ি থেকেই অর্ডারটা বুক করে দিই তাই জন্য আমি আমি একটি দূরে বাজারের মধ্যে একটি রেস্তোরাঁতে কিছু কিছু জিনিস যেমন ফ্রাইড রাইস চিকেন পানির ফিশ ফ্রাই এইসব অর্ডার করেছিলাম এবং যখন অর্ডারটি আমার বাড়িতে এলো খাবারগুলি এলো দেখলাম কিছু কিছু ভুল এসে গেছে সেই জন্য আমি আবার ফের সেই রেস্তোরাঁর মালিককে ফোন করি ম্যানেজারকে যে এইরকম আমি এরকম অর্ডার করেছিলাম এই এই জিনিস দিয়ে কিন্তু তার পরিবর্তে ভুল জিনিস এসেছে দয়া করে আপনি অর্ডারটিকে একটুখানি ঠিক করে পাঠান বা আমার টাকা রিফান্ড করুন